হ্যাঁ আমি আমার শিশুদের বাংলা ভাষা শেখানো গুরুত্বপূর্ণ বলে মনে করি কারণ আমরা বাঙালি এবং বাংলা আমরা বাঙালি এবং বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা সেকারণে কিন্তু আমরা আমাদের তো বাচ্চাদেরকে কিন্তু সর্বদাই কি বাংলা ভাষা শেখানো মনে করি আর হচ্ছে কেননা এ বাংলা ভাষা হচ্ছে সবচেয়ে কঠিন ভাষা যেখানে যাওনা কেন সেখানের ভাষা কিন্তু অতি সহজেই আমরা বলে দিতে পারব কিন্তু বাংলা ভাষা আমরা কিন্তু বলতে পারব না তাই যেহেতু আমরা বাঙালি আমরা সর্বদাই বাংলা ভাষায় কথা বলি সেহেতু আমাদের বাচ্চাদেরও কিন্তু আমি সেম বাংলা ভাষাতেই কিন্তু শেখাই বাংলা কথা বলাই শেখাই সমস্ত কিছু বাংলাতেই আমি বলা করাই কারণ বাংলা সংস্কৃত ইংরেজি এটা বাংলা ভাষা বললেই বাংলা শিখলেই কিন্তু এই দুটো ভাষাও কিন্তু অতি সহজেই বলতে পারবে সেকারণে আমরা হচ্ছে বাচ্চাদেরকে বাংলা ভাষা শেখানো গুরুত্বপূর্ণ বলে মনে করি